আমি তো বিরিয়ানি অর্ডার করেছিলাম আপনি আমার বাড়িতে পিৎজা পাঠিয়েছেন কেন এই ভুল অর্ডারটা কি ইচ্ছাকৃতভাবে এসেছে না কি ভুল করেই এসেছে সত্যি সত্যি আমি এই পিৎজাটা কোনোভাবেই গ্রহণ করতে পারবো না আমার বিরিয়ানিই লাগবে আমি এটার জন্য কমপ্লেন জানাচ্ছি আপনাদের রেস্তোরাঁতে অথবা হয়তো আপনারা ভুল করেছেন কিম্বা ডেলিভারি বয় ভুল করেছে যদি ডেলিভারি বয় ভুল করে থাকে আপনারা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন ডেলিভারি বয় এসে আমার সাথে বচসা শুরু করেছিলো সেই জন্য আমি কমপ্লেন জানাতে অবশ্যই বাধ্য হয়েছি তাই আপনার পরবর্তী সময়ে এটির প্রতি খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা গ্রহীতার কাছেই সঠিক খাবারটি পৌঁছে যায়